আমাদের বাড়িতে অনেক গরু ছাগল রয়েছে যাকে আমি অনেকদিন ধরে লালন পালন করছি তাদের সকালবেলা মাঠে বেঁধে দিয়ে আসাও হয় তারপর দুপুরবেলা রোদের সময়ে বাড়িতে নিয়ে এসে তাদের বেঁধে ভাতের ফ্যান ঘাস পাতা আনাজের খোসা ইত্যাদি দেওয়া হয় তারপর গরুর যখন বাছুর হয় সে দুধ বিক্রি করে আমাদের বাচ্চারা খায় দুধ বিক্রি করে আমাদের সংসার চলে ছাগলের বাচ্ছা হলে তাদের বিক্রি করে আমাদের সংসারে অনেকটা আয় উৎসও আসে আমাদের মহিলারা সবসময়ে তো বাইরে কাজ করতে পারেনা বাড়িতে থেকে আমারা এসব পশুপালন করে দিন যাপন করি তারপরে এখন এসে যে গ্রুপ থেকে অনেক পশুপালন করার জন্য অনেক লোন দিচ্ছে পশু ছাগল দিচ্ছে মুরগি এসব পালন করার জন্য দিচ্ছে এতে আমাদের খুব ভালো লাগছে আমাদের এতে কোনও অসুবিধাও হয়না এরপরে যদি পশুপালন করতে পারে তো আমাকে সরকার থেকে লোন দিলে খুব ভালো হয়